আমি মাঝে মাঝেই কিন্তু একটু বেড়াতে যাই সেই বেড়ানোর যে আমার প্রিয় জায়গাটা হচ্ছে পাহাড় পাহাড় যাবো পাহাড়ে গিয়ে আমি উঁচু উঁচু জায়গায় উঠবো পাহাড় দেখতে খুব ভালো লাগে দেখবেন একটার পর একটা ধাপ ভেঙ্গে যখন পাহাড়ের উপরে ওঠা যায় মনে হয় যেন পৃথিবীটা আমাদের আকাশটা পৃথিবীর খুব সানে আকাশটা যেন আমি হাতে করে ধরে নেবো মনে হবে আরেকটু মই দিলেই আমি আকাশটা ধরে নেবো এই পাহাড় থেকে কিন্তু আদৌ ধরতে পারবো না কিন্তু পাহাড়ের চূড়ায় যখন ওঠা হয় তখন খুব ভালো লাগে নীচটাকে দেখতেও খুব ভাল লাগছে ওই পাহাড়ের নীচটা দেখতে এতো ভালো লাগে সবুজ সবুজে ঘেরা চারপাশ তারপর বিভিন্ন বাড়ি স্কুল কলেজ পাহাড়ের উঁচু জায়গাটায় যদি সর্ব উঁচু জায়গায় ওঠা যায় যে যেখানে যেমন পাহাড় খুব খুব ভাল লাগে ওই পাহাড়ের খোপে খোপে দেখবেন কোনো কোনো জায়গায় ঠাকুর বসানো থাকে ওই পাহাড়ে উঠে তারপর ঠাকুর দেখতে যেতে হয় ধাপ করা আছে ওই ধাপে একটার পর একটা উঠে ওখানে গিয়ে দর্শন করে আবার ধাপে ধাপে আস্তে আস্তে নামে আবার পাহাড়ি রাস্তায় যখন গাড়ি চালানো হয় তখন মনে হয় যে এই কি সুন্দর এদিক ওদিক এঁকে বেঁকে হেলে হেলে পাহাড়ি রাস্তায় ওদের ড্রাইভারই একমাত্র পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে পারবে আমাদের ড্রাইভার পারবে না ওটা নিয়ে যখন যাওয়া হয় তখন খুব ভালো